হ্যালো বলছি পূর্বপাড়া রোডে একটি দোকান খুলব কেমন হবে বলতো তুই তো একটা কর্মচারী তা তোর মানুষের সাথে ভালো কথা বার্তা বলিস আর ভালো বুঝিস তা কেমন হবে বলতো ও তা কিরকম জেন্টসের দোকান করবো না লেডিসের দোকান করলে ভালো হবে না বাচ্চা কাচ্চাদের হ্যাঁ সে না হয় আমি টাকা ইনভেস্ট করব ঠিক আছে তা তোর তো থাকতে হবে সেখানে তোর তো সবার সাথে কাস্টমারের সাথে তোর কথা বলতে হবে তা সেই রকমভাবে বল কিরকম করলে ভালো হবে হুম বল শুনতে পাচ্ছি অ্যাঁ জেন্টস করলে ভালো হবে ও তো জেন্টস কি কি তোলা যায় বলতো দেখি একটু আইডিয়া দে তোর ভালো আইডিয়া আছে আমি যতই হোক মালিক তা আইডিয়া ভালো আছে তোর হুম অফিসে ও তাই জেন্টস করলে ভালো হবে না না তো না না তুই আমি মালিক আমি তো সব সময় থাকতে পারবো না দোকানে না তোকেই তো থাকতে হবে না ঐ জন্য তোর কাছে শুনছি বুঝতে পারলি ব্র্যান্ডেড মাল তুলব না লোকাল এই কী মাল তুলি বলতো ব্র্যান্ডের ব্যান্ডের নেব তাহলে তা পূর্বপাড়া রোডে ভালো হবে তো মোটামোটি হুম ঠিক আছে তাহলে তুই থাকবি কিন্তু আমার সাথে ঠিক আছে রাখছি তাহলে